আমাদের পুরুলিয়ার একটা শপিং মল আছে নাম বটে সিটি সেন্টার তো দুর্গাপুজার সময় জামাকাপড় কেনার ছিল একটা জিন্স প্যান্ট কিনতে গিয়েছিলাম তো নীল রঙের একটা জিন্স প্যান্ট কিনেছিলাম দেখছি খুবই ভালো লাগছিল দেখতে মনে মনে হচ্ছিল রং কিন্তু পরার পর দেখছি দুবছর টিকে গেল ওটা দারুণ লাগছিল পরতে ভালো ছিল সুবিধা ছিল গরমকালেও পরে বেরোই ধোওয়া কাচার কোনো দিকেই রং ওঠে নাই আমার ওই জিন্স প্যান্টটা খুবই ভালো লেগেছিল মন করছে আরো যাই ওই দোকানটার থেকে যাই সিটি সেন্টার লে আরও কিনে আসব আমার বন্ধুদেরকেও কিনতে নিয়ে যাব ওই জিন্স প্যান্টটা আমার খুবই ভালো লেগেছিল এত সুন্দর ছিল কাচার পর কারো রং উঠছে নাই দারুণ একটা কোয়ালিটি ছিল জিন্স প্যান্টটার